শখ হিসেবে বাগান করাকে আমি বেছে নিয়েছি কারণ বাগান আমি খুব ভালোবাসি আমি আমার বাড়ির চারপাশটা পরিষ্কার করে মাঝখানে একটু জায়গা করে নিয়েছি সেই জায়গাতে আমি নানা রকম ফুল গাছ নার্সারি থেকে নিয়ে যেয়ে লাগিয়েছি এবং তাদের দেওয়া সার কীটনাশক নানা রকমভাবে সেই বাগানে পরিচর্যা করে আমি গাছকে খুব সুন্দর রেখেছি তাতে যখন ফুল ধরে সেই ফুল দেখে সবাই খুব প্রশংসা করে আমার পাড়ার কাকিমা জেঠিমা তারাও বিকেলবেলা সেই বাগানে ঘুরতে আসে এবং খুব প্রশংসা করে তখন গর্বে আমার বুকটা ভরে ওঠে বাড়ির চারপাশে সৌন্দর্যটাও খুব সুন্দর লাগে পাশ দিয়ে কেউ হেঁটে গেলেও সেই বাগানের প্রশংসা করে যায় যে কী করে এত সুন্দর ফুল গাছ হয়েছে কী করে এত ভালো গাছ লাগিয়েছ তখন আমি তাদের বলি যে নার্সারি থেকে এভাবে যেভাবে আমি পরিচর্যা করে থাকি গাছের সেই পরামর্শ তাদেরকেও দিই এই দেখে কাকিমা জেঠিমারাও তাদের বাড়ির চারপাশটা পরিষ্কার করে ছোট করে কিছু ফুলের গাছ লাগিয়েছে এইভাবে আমি তাদের পরামর্শ দিয়ে থাকি শখ হিসেবে আমার প্রেরণা ছিল আমি বাগান করব এটি স্বাস্থ্যের জন্যও খুব ভালো এবং বাড়ির পরিবেশটাকেও একটা সুন্দর করে তোলে